হাই স্যার আমি আপনাদের এই রেস্তোরাঁ থেকে কিছু খাবার অর্ডার দিয়েছি তার মধ্যে হলো বিরিয়ানি চিকেন চাউমিন এবং এগরোল আর ফ্যারাইস এগুলোর মধ্যে আমি কিছু পানীয় জাতীয় খাবার অ্যাড করতে চাইছি তো আপনাদের এখানে কীরকম পানীয় জাতীয় খাবার রয়েছে একটু যদি বলেন তাহলে আমার খুব সুবিধা হয় আমার খুব পছন্দের পানীয়গুলি হলো কোক জুস বাটার মিল্ক তো আমি এই বিরিয়ানির সঙ্গে কোক এবং জুসটাই নিতে চাই আপনাদের কাছে কি এটা এখন রয়েছে যদি থাকে তাহলে আমার আমার অর্ডারের সঙ্গে এগুলো অ্যাড করে দিন এবং তার বিলটা একসঙ্গে করে নিন কারণ এখন বিরিয়ানি খাবো যেহেতু তাই কোক জুসটাই বেটার হবে বাটার মিল্কটার থেকে তো আমি এখন ও দুটোই নিতে চাই তো যদি আপনাদের কাছে ওই দুটো থেকে থাকে তাহলে কোক জুসটা প্যাক করে দিন এবং তার সঙ্গে যেগুলো বললাম আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো অ্যাড করে নিন এবং সমস্ত কিছুটা একসঙ্গে করে আমাকে প্যাক করে দিন এবং তার বিল যেটা হবে সেটা একসঙ্গেই বিলটা করে নেবেন এবং সেই বিলটা আমাকে দেবেন আমি একসঙ্গে পেমেন্টটা করে দেবো এই কোক জুসের জন্য যদি এক্সট্রা কোনও চার্জ দিতে হয় যে আমি পরে অ্যাড করছি এই কারণে তো আমাক আমাকে বলতে পারেন আপনারা আমি আপনাদেরকে সেরকম কোনও এক্সটা চার্জ দিয়ে দেবো যেহেতু আমি আপনাদের রেস্তোরাঁতে এসে এই খাবারগুলি অর্ডার দিয়েছি তার জন্য যদি কোনও ডিসকাউন্ট থাকে সেটাও আমাকে বলতে পারেন আমি সে ডিসকাউন্টটাকে অ্যাকসেপ্ট করে নেবো এবং সেটার হিসেবে আমি আপনাকে পেমেন্টটা দেবো ঠিক আছে তো কোক জুসটাই ঠিক আছে যদি এর থেকে বেশি কোনও পানীয় জাতীয় আপনাদের কাছে জুস থেকে থাকে তো সেগুলো আপনারা আমাকে দিতে পারেন এবং সেটা থেকে কিছু পয়সাও নিয়ে নিতে পারেন তার বিনিময়ে তো যদি কোনও থেকে থাকে তাহলে আমাকে দিন এবং রেস্তোরাঁতে এসেছি তার জন্য যদি কোনও ডিসকাউন্ট বা কোনও পেমেন্ট মেথড থেকে থাকে তাহলে আপনাকে আমাকে বলতে পারেন এবং আমি সেইগুলোকে অ্যাকসেপ্ট করবো যদি বিলটা হয়ে থাকে তাহলে আমাকে এখন দিয়ে দিতে পারেন বিলটা